আমার প্রিয় বিষয়বস্তু হলো ভূগোল বাংলা ইংলিশ অঙ্ক বিজ্ঞান ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান ইকোনমিক্স কম্পিউটার

আমি যদি সারা জীবনের জন্য শুধুমাত্র একই ধরনের বই পড়ি তাহলে সেই বইটি পড়তে আমার আর ভালো লাগবে না এবং আমার মধ্যে একঘেয়েমি একটা চলে আসবে আমি নতুন জ্ঞান অর্জন করতে পারবো না আমি অন্য দিকে মন দিতে পারবো না আমার তখন কিছুই ভালো লাগবে না আমার তখন মানসিকতার পরিবর্তন হবে হম তারপরে আমি জ্ঞান অর্জন করতে পারবো না আমার মধ্যে যথাযথ জ্ঞান পরিণত হবে না আমি খুব চিন্তিত থাকবো সম্প্রতি কোন বইটি পড়েছেন সম্প্রতি আমি ভূগোল বইটি পড়েছি